পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ু খুবই ভালো এখানের তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রির উপরে যায় না আর এখানে বৃষ্টি খুব ভালোই হয় তবে এখানকার হচ্ছে আমি তো আমার জীবনে সব ঋতুই অনুভব করেছি যেমন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ আর হেমন্ত তবে আমাকে শীতটাই খুব ভালো লাগে কারণ শীতকালীন সময়টা খুবই আরামদায়ক হয় সেইজন্য আমাকে শীতটা ভালো লাগে আর এখানে শীত ছাড়া অন্য কিছু আমি তো আমার জীবনে সেরকম পরিবর্তন দেখিনি তবে মাঝে মধ্যে হয় বর্ষাকালের সময় অনেক সময়ই শীত শীত লাগে আর ঠাণ্ডাটাও অনুভব করি